হ্যালো বলুন রেজাল্ট তো মোটামুটি ভালোই হয়েছে পড়াশোনা বলতে এখন তো আমাদের বাড়ির পরিস্থিতি খুবই খারাপ তো পড়াশোনা তো সেরকম হবে না আর আমার বাড়ির অবস্থা পয়সাকড়ি একটু কম মানে খুবই অবস্থা খারাপ তো পড়াশোনা ছেড়ে দিয়ে বাড়ির বাবার সাথেই কাজ করার চিন্তাভাবনা নিয়েছি আর কি আমার পড়াশোনা করার তো ইচ্ছা আছে কিন্তু বাড়ির যা অবস্থা তো সেটা দেখে তো মনে হয় না যে বাবা আমাকে পড়াতে পারবে সে তো বুঝতে পারছি কিন্তু আমার যে পড়াশোনা তো করতে ইচ্ছা আছে কিন্তু বাবার শরীর খারাপ তারপর এই টিউশানি চালিয়ে কতটুকু টাকা আয় হবে যেটা দিয়ে আমি আপাতত পড়াশোনা করতে পারবো

হুম কিন্তু হুম কিন্তু পড়াশোনার যে করার পরে চাকরি পাব তার তো এখন কোনও গ্যারান্টি নেই যে চাকরি পাব

কিন্তু এখন তো চাকরির যে অবস্থা এখন সবার লোক তো সুইসাইড করে নিচ্ছে না এই চাকরি না হওয়ার কারণে ওই জন্যই একটু সমস্যায় আছি পড়াশোনা তো করার ইচ্ছা আছে কিন্তু যে টাকাপয়সার সমস্যা তারপরে বাবার শরীর খারাপ নিজেকে ঘরেও দেখতে হচ্ছে ঘরের আর্থিক অবস্থাও খুব খারাপ সেই জন্যই তো একটু চাপে আছি আচ্ছা আমার টিউশান পড়িয়ে যেটুকু আয় হবে সেইটুকু দেখবো চেষ্টা করে যে কতটা হওয়ার হ্যাঁ আর্থিক করা যায় সাহায্য করা যায় আর ঠিক আছে আচ্ছা হুম ঠিক আছে